আমার কাছে রিসেন্টলি যে ওপো ফোনটা আমি কিনেছিলাম সেই ওপো ফোনটাও প্রথমে খুব ভালোই চলছিলো তারপরে রিসেন্টে কিছুদিন পর দেখা যায় তার ইউয়াই যেটা থাকে সেই ইউ য়াইটা খুব হ্যাং মারতে শুরু করে অর্থাৎ কাজ করছিলো না ঠিকঠাকভাবে যে কোনো কোনো কিছু অ্যাপস আমি অন করি সেই অ্যাপসগুলো ঠিকঠাকভাবে চলছিলো না এবং আটকে আটকে যাচ্ছে এই কারণেই আমার ওটা খুব খারাপ লেগেছিলো এবং এটা খুব খুব বাজে দিক এবং এই ওপো ফোনটার